হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন দেখুন ম্যাডাম দূরে যাওয়ার ব্যাপার তো আমাদের সব ঠিক হয়ে আছে ওই সকাল সাতটায় আমরা রেডি থাকবো একদমটা হ্যাঁ হ্যাঁ এককেবারে টাইমে ছাড়বে হ্যাঁ খাবার দাবার ম্যাডাম আমাদের পাশে উঠেই টিফিনের ব্যবস্থা আছে হ্যাঁ যেমন ব্রেকফাস্ট আমরা করি ভালো ব্রেকফাস্টই পাবেন আপনারা সেখানে পাউরুটির টোস্ট আছে হাফ বয়েল ডিম সেদ্ধ কলা আপনি উঠলে জানতে পারবেন মোটামুটি ভালো খাবারই আছে ব্রেকফাস্ট না না শুনুন বাইরে গাড়ি ঘড়ার ব্যাপার এখানে অসুবিধা হবে না কিছু